হ্যালো হ্যাঁ দাদা কেমন আছো হ্যাঁ বলছিলাম বলছি ছুটি তো থাকছে রবিবার তো বাড়ি ফারি যাওয়ার এবারে পরিকল্পনা করছ হ্যাঁ রথের ছুটি আর রবিবারের যে ছুটিটা থাকছে একবারে দু তিনদিন ছুটি থাকছে

হ্যাঁ বাড়ি চলে যেতাম আমি তো উত্তর চব্বিশ পরগনা এখানে বারাসাত থেকে আমাকে বাসে যেয়ে তারপর ওইদিকে হাওড়া থেকে ট্রেন ধরে নেব হাওড়াতে আমিও আমি ভাবছিলাম সাতটা চল্লিশে যে ট্রেনটা আছে একদম ওটা তারকেশ্বর লোকাল সেই তারকেশ্বরেই তো নামতে হবে তারকেশ্বরই ধরবো সাতটা চল্লিশে হ্যাঁ তাহলে আমারও তো যেহেতু ছুটি থাকছে তো আমি ভাবছিলাম সাতটা চল্লিশে তাহলে আমার আগে গেলে কোনো অসুবিধা নেই আমি আগেই চলে যেতে পারবো যদি পাঁচটার সময় করে তো আমি ওখানে চলে যেতে পারবো হুম হ্যাঁ তাই তাহলে যাবো ওই সাতটা চল্লিশ তো আমার তো তাড়াতাড়ি যেহেতু চলে যাচ্ছি ওই পাঁচটা কুড়ির ট্রেনটা পেয়ে যাবো তাহলে হ্যাঁ সেই এক চান্সেই গিয়েছিলাম মনে আছে হ্যাঁ আর তোমাদের ওই দিকে বাস টাস তারকেশ্বর থেকে বাস পাওয়া যাবে তো সাতটার পর ও আচ্ছা আচ্ছা আমি তো ওই দিকটা জানি না ঠিক হ্যাঁ আমাদের ওই দিকে তো বাস থাকে হ্যাঁ হ্যাঁ তাহলে ওই কথাই থাক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখছি